প্রযুক্তির উন্নতি তো আমাদের জীবনকে সহজ করেইছে আগে আমরা উনোনে রান্না করতাম তার ফলে হাঁড়ি কড়া খুবই নোংরা হতো আমাদের মাজতে কষ্ট হতো এখন গ্যাস এসেছে খুব অল্প সময়ে আমরা রান্না করে নিতে পারছি এবং বাসন কোসনও নোংরা খুব কম হয় দ্বিতীয়ত আগে আমরা হাত দিয়ে জামা কাপড় ধুতাম এখন ওয়াশিং মেশিন আসার ফলে তাতে খুব অল্প সময়েই আমরা অনেক বেশী জামাকাপড় ধুয়ে নিতে পারছি একটু কোনো জায়গায় যেতে হলে আগে আমরা সাইকেলে করে যেতাম এখন বাইক আসার ফলে আমরা বাইকে করেই সেখানে যেতে পারি এবং কুয়া থেকে জল বালতি দড়ি দিয়ে জল তুলতে হতো এখন সরকারের সাহায্যে বাড়িতে বাড়িতে ট্যাপ বসিয়ে দেওয়া হয়েছে তার ফলে আমরা খুব সহজেই জল পেয়ে যাচ্ছি